হ্যাঁ আমার এই ব্যবসা ছাড়া অন্য কোনো ব্যবসা নেই আমি

পোলট্রির ব্যবসাটাই করি এখানে লোকেদের যথেষ্ট কাজ আছে অন্য কাজ করতে হয় না আমি এই ব্যবসায় আরো উন্নততর করতে চাই

বেশি বেশি পোলট্রির বাচ্চা তুলে আমি পোলট্রি চাষ করতে চাই